হ্যালো আপনাদের রেস্টুরেন্ট থেকে আমি একটা খাবার অর্ডার করেছি পাচটা আইটেম করেছি কিন্তু কুড়িবার আপনার ডেলিভারি বয়কে কল করেছি সে তো ফোন ধরছেই না উল্টে দু ঘন্টা হয়ে গেল আপনাদের খাবার ডেলিভারির টাইমও পেরিয়ে গেছে আমাদের কি সময়ের কোনো দাম নেই লোকজন বসে আছে তাদেরকে কি খেতে দেব আপনাদের কোনো দায়িত্বজ্ঞান নেই আপনাদের সময়ের দাম নাই থাকতে পারে আমার সময়ের দাম অনেক আছে এটা আপনাদের বুঝতে হবে এভাবে লোক ঠকাবেন না অপমান করার কোনো রাইট নেই আপনাদের আপনার ডেলিভারি বয়কে কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছি যদি সে কাজ করবে না এরকম ঢিলেমি করবে কাজে তাহলে আপ এরকম কাজের লোককে রাখেন কেন আপনারা মানুষকে অপমান করতে রাখেন আর আমি তো এভাবে ছেড়ে দেব না আমি অপমানিত হচ্ছি আজকে তাদের খেতে দেব কি আমি তো এভাবে ছাড়ব না এক্ষুনি জানান আমাকে না না না এরকম বললে তো হবে না আপনারা বললে তো অত শুনব না আমার তো ফেস লস হচ্ছে না ফেস লস তো আমাকেই করতে হচ্ছে তা আপনি বলুন তাদেরকে আমি এখন খেতে দেব কি আপনার ডেলিভারি বয় ফোনই ধরছে না কখন আসবে আপনার ডেলিভারি বয় বলুন ফোনই ধরছে না কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছি এবার ওনারা তো ডাইনিং টেবিলে বসে আছেন আমি তাদের দিব কি খেতে কত রাত হলো বলুন তো আপনারা ইয়ার্কি মারছেন তাহলে অর্ডার নেন কেন যখন টাইমেই ডেলিভারি দিতে পারবেন না অর্ডার নেন কেন আপনারা না নিলেই পারেন অর্ডার টা এরকম করে তো লোক ঠকানোর কোনো মানে হয় না আপনি নাহয় আমার টাকাটা ফেরত দেবেন আমার সময়ের দামটা আপনি কি ফেরত দিতে পারবেন আপনি আগে সেটা বলুন আমার সময়টা কি আপনি ফেরত দিতে পারবেন ইনফ্যাক্ট আমি আমার গেষ্টদের যেটা বলেছি যে আইটেমগুলো খাওয়াবো আমি তাদেরকে অলরেডি তো আমার বলা হয়ে গেছে যে আজকে আমি এটা আইটেমগুলো করেছি আমি এই আইটেমগুলো খাওয়াবো এবার যদি আপনাদের রেস্টুরেন্ট থেকে না আসে আমি এখন এই আইটেমগুলো কী করে অ্যারেঞ্জ করব আমার তো ফেসলস হবে আপনি দেখছি ম্যাডাম দেখছি এসব বললে তো হবে না এসব বললে আমি শুনবও না না এরকম বললে তো শুনব না আপনাকে স্যরি বলতে হবে আর এরকম ডেলিভারি বয় রাখবেন না উল্টে আপনারই রেস্টুরেন্টের বদনাম হচ্ছে আজকে আমার ফেস লস হচ্ছে হচ্ছে কিন্তু আপনার রেস্টুরেন্ট তো বদনাম হবে তাই না এবার আপনিই বলুন না আপনি যে বলছেন স্যরি ঠিক আছে আপনিই বলুন আপনার আপনি যে বলছেন আমি তাদের কী খেতে দেব আজকে আমি যে আইটেমগুলো বলেছি খাওয়াবো আর আপনাদের রেস্টুরেন্ট থেকে সে আইটেমগুলো অর্ডার করিয়েছি আমি আমি আমার টাইম মতো অর্ডার করেছি দু ঘন্টা পেরিয়ে গেল খাবার ডেলিভারির টাইম আধ ঘন্টা আধ ঘন্টা থেকে দু ঘন্টা পার হয়ে গেছে তারপরেও কিন্তু আপনাদের ডেলিভারি বয় ফোন ধরছে না এগুলো কি ইয়ার্কি হচ্ছে আমি এখন কী খেতে দেব বলুন এর আগেও এরকম হয়েছে আমি কিছু বলি নি কিন্তু আজকে বাধ্য হলাম এত গেস্ট এসছে আমি তাদেরকে কি বলব বারবার এরকম করলে তো হবে না আর আপনারা বারবার করছেন কেন এরকম আমি গেস্টদের কী খেতে দেব বলুন না এর উত্তরটা দিন আপনি কী খেতে দেব গেস্টদের আমি যেই যেই আইটেমগুলো ওদের খাওয়াবো বলেছিলাম সেই আইটেমগুলো আমি এখন অ্যারেঞ্জ করতে পারব রান্না করতে পারব ইয়ার্কি হচ্ছে এখানে আপনাদের কোনো দায়িত্বজ্ঞান নেই অর্ডার নিচ্ছেন কেন নিবেন না এরপর থেকে অর্ডার যদি কাস্টমারকে খাওয়ার ডেলিভারি না করতে পারেন স্যরি ম্যাম স্যরি স্যরি বললে তো কিছু হবে না আমার অর্ডারটা লাগবে আপনার ডেলিভারি বয় ফোন করছে না আপনি আপনার ডেলিভারি বয়কে কী করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা আমি দেখে কিছু করব না আমার দেখে কোনো লাভ নেই ঠিক আছে আপনিই দেখুন আমার কিন্তু এর মধ্যে অর্ডারটা চাই আধা আপনাকে আর আধা ঘন্টা টাইম দিলাম